বাংলা ভাষা একটি মিশ্র ভাষা তার মধ্যে বৈদিক ভাষার অবদান যেমন আছে তেমনি আছে খেরোয়াল বা সাঁওতালি সহ বেশ কিছু মুন্ডা ভাষার অতি গুরুত্বপূর্ণ অবদান বাংলা ভাষার জননী হিসেবে কেবল সংস্কৃত আর্যভাষার দাবি সম্বলিত যে মিথটি গড়ে উঠেছিল সেই দাবিকে নসাৎ করার কাজটা আজ থেকে প্রায় একশো বছর আগে শুরু হয়েছিলো ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় স্বয়ং উনিশশো আঠেরো সালে ভাষাচার্য সুনীতিকুমার নদীয়া সাহিত্য পরিষদের সভায় একটি বক্তৃতা দেন সেটি তারপর ছাপা হয় সবুজপত্র পত্রিকায় বাংলা ভাষার কুলজী নামক সেই অতি গুরুত্বপূর্ণ নিবন্ধে সুনীতিকুমার বলেন বাংলা ভাষাটা যে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা সেটাও ক্রমে ক্রমে লোকে মানবে আর্যামি যতদিন বাধা দিতে থাকবে ততদিন বাংলার ঠিক স্বরূপটি বের করা কঠিন হবে একটি ভাষার ভিত্তি আলোচনা করতে হলে শুধু তাতে ব্যবহৃত শব্দের সংখ্যাগত আধিক্যের নিরিখটি বিবেচনা করতে গেলে ভুল হবে বাংলা ভাষার বৈদিক ও সংস্কৃত এবং তা জাত শব্দের সংখ্যাধিক্য আছে ঠিকই কিন্তু সেটাই বাংলা ভাষার ভিত্তি নির্ণয়ের যথার্থ সূত্র নয় ভাষা তার ইতিহাসে নানা কারণে নানা শব্দ গ্রহণ করতে পারে কিন্তু তার মূল ভিত্তি খুঁজতে গেলে অপরিহার্য ধ্বনি উচ্চারণের প্রকৃতি ছন্দের বৈশিষ্ট্য বাক্য গঠনের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা ধ্বনিতত্ত্বের দিক থেকে যদি আমরা বলি তাহলে সুনীতিকুমার বাংলা ভাষার ধ্বনি বৈশিষ্ট্যের মধ্যে দ্রাবিড় এবং কোন ভাষাগুলির বিশেষ প্রভাব লক্ষ্য করেছেন দ্রাবিড় আর কোন উচ্চাঙ্গে বিশেষত্ব কথায় দুই ব্যঞ্জন একত্র থাকতে পারে না হয় তাদের ভেঙ্গে নেওয়া হয় বা একটিকে লোপ করা হয় প্রাকৃতেও তাই আমাদের ভাষাতেও তাই তাই তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খালি সংস্কৃত আর প্রাকৃতের দিকে নজর রাখলে চলবে না বাংলা ভাষার ইতিহাসে ঠিক করে জানতে গেলে অনার্য ভাষাগুলির দিকেও নজর রাখতে হবে তিনি এও বলেছেন বাংলা ভাষা যখন জন্মগ্রহণ করে তখনকার দিনের অনার্য ভাষার প্রভাবটাই বেশি পড়েছিল কিন্তু ফোর্ট উইলিয়াম অনার্যের শ্রীরামপুরের পণ্ডিতদের হাতে পড়ে বাংলা ভাষা ভোল ফিরিয়ে বসলো বাংলা ব্যাকরণ বলে লোকে সংস্কৃত ব্যাকরণের সন্ধি আর কৃৎ তদ্ধিত শব্দসিদ্ধি পড়তে লাগল যদি রূপতত্ত্বের দিক থেকে বলি তাহলে বাংলা ভাষার কিছু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও আছে মুন্ডা ভাষাজাত বলে ভাষাবিজ্ঞানীগণ মনে করেন রূপতাত্ত্বিক দিক থেকে মুন্ডা ভাষার কিছু বৈশিষ্ট্য নিদর্শন করেছেন পরেশচন্দ্র ভট্টাচার্য্য আকৃতিগত দিক থেকে মুন্ডা ভাষা প্রত্যয়যুক্ত হয়ে থাকে যেমন আ ই উ টা তে ইত্যাদি করা খাওয়া যাওয়া শোওয়া এবং চলতে বলতে খেলতে ঘরেতে নদীতে ছেলেটা মেয়েটা গরুটা ইত্যাদি প্রত্যয়যুক্ত শব্দগুলো সাঁওতালি রীতি প্রভাবিত শব্দে গুরুত্ব আরোপের জন্য শব্দদ্বৈতের প্রয়োগ হল বহুল প্রচলিত বাক্য গঠনরীতির দিক থেকে আরো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বাংলা বাক্য গঠনরীতির দিক থেকে বৈদিক আর্য ভাষা বা সংস্কৃত ভাষা নয় সাঁওতালি ভাষারই প্রবল সাদৃশ্য দেখা যায় সংস্কৃত বা প্রাকৃত ভাষায় শব্দ বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয় ও বাক্যে ব্যবহৃত হয় বাংলায় মূল শব্দের আলাদা কোনো বিভক্তি ব্যতিরেকে প্রয়োগের দৃষ্টান্ত সুপ্রচুর বাংলায় ধাতু বিভক্তির গুরুত্ব থাকলেও শব্দ বিভক্তির তেমন গুরুত্ব নেই আমার পঠিত বই বাংলা বাক্যের স্বাভাবিক রীতি নয় আমার পড়া বই হল স্বাভাবিক রীতি সাঁওতালি ভাষার অন্যতম বৈশিষ্ট্য মূল শব্দ কখনই রূপান্তরিত হবে না বাংলাতেও এই প্রবণতা ব্যাপক শব্দভান্ডারের দিক থেকে আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায় বিভিন্ন জটিল বিমিশ্রণের মধ্য দিয়ে আমরা যখন অস্ট্রিক থেকে ক্রমে ক্রমে প্রোটো বাঙালি বা আদি বাঙালিতে রূপান্তরিত হলাম ততদিনে আমাদের অস্ট্রিক ভাষার ভোটবর্মী দ্রাবিড় ও সংস্কৃত প্রাকৃত বহু শব্দ যুক্ত হয়ে গেছে পরবর্তীতে যতই আমরা বাঙালি হয়েছি আমাদের বাংলা ভাষায় অস্ট্রিক সাওঁতালি শব্দাবলী ততই সংখ্যালঘু হয়ে গেছে তারপরও বহু শব্দ এখনও আমরা বাংলায় ব্যবহার করি যা মূলগতভাবে সাঁওতালি শব্দ পরিহাসের বিষয় হল সাঁওতাল শব্দটি নিজেই সংস্কৃ্তজাত সাঁওতালদের নিজেদের আখ্যা হল খেরোয়াল বা খেরোয়ার বৃহত্তর মুন্ডা জাতিগোষ্ঠী আসলে খেরোয়ার বা খেরোয়াল জাতি আর্যভাষীদের ভারতে আগমনের আগে তার মধ্য পূর্ব ও দক্ষিণ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসবাস করতো জেনেটিক নৃতত্ত্বের বিচারে বর্তমান বাঙালি জনগোষ্ঠীর ভিত্তিমূল হল খেরোয়াল জাতিগোষ্ঠী বাংলা ভাষায় অনেক সাঁওতালি শব্দ অবিকৃতভাবে বিদ্যমান বেশ কিছু শব্দ আংশিক পরিবর্তিত হয়েছে আবার কিছু দ্বৈত শব্দ কিংবা ইডিয়ম সংস্কৃতজাত শব্দের সাথে মিশ্র আকারে ব্যবহৃত হয় অধ্যাপক ক্ষুদিরাম দাস সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান নামে একটি গ্রন্থ লিখেছেন এই বইটিতে কয়েক হাজার শব্দ ঠাঁই পেয়েছে যা সাঁওতালি এবং বাংলা উভয় ভাষাতেই ব্যবহৃত হয় এই অধিকাংশই মূলগতভাবে সাঁওতালি কিছু কিছু বাংলা কিছু কিছু হিন্দি প্রাকৃত বা সংস্কৃত থেকে সাঁওতালি ভাষায় গৃহীত হয়েছে